হ্যালো বলছি আমি একটা নতুন শাড়ির দোকান খুলতে চাই আপনি তো অনেক দিন থেকেই শাড়ির বিজনেস করছেন তা আপনি কোথার থেকে শাড়ি কিনছেন একটু আমাকে কি নিয়ে যেতে পারবেন ও আচ্ছা ওখানে সব ধরনেরই কাপড় জামা পাওয়া যায় সব রকমই হুম হ্যাঁ সাথে করে নিয়ে গেলেই একটু ভালো হয় আচ্ছা